আমি এই যেমন গাছপালার মধ্যে খুব ভালোবাসি ফলের গাছ লাগাতে এবং ফুলের গাছ লাগাতে সেই ফলগুলোর গাছের মধ্যে যে ফলগুলো আমরা বাড়িতে স সারা বছরই কিনে খাই যেমন আম জাম পেয়ারা তারপর কাগজি লেবুর গাছ জামরুল গাছ নারকেল গাছ এগুলো আমাদের প্রায় সারা বছর লেগেই থাকে তো বাচ্চাদের জন্য তো একটু বিভিন্ন ফলের দরকার হয় প্রতিটা বাড়িতেই তাই আমার ফল গাছ লাগানোর খুব শখ আর বিভিন্ন লতা গাছ যেগুলো গজিয়ে গজিয়ে যায় চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তারপর লাউ গাছ কুমড়ো গাছ ঝিঙে গাছ উচ্ছে এগুলো লাগাতে খুব ভালোবাসি এগুলো খুব লাগাই এবং লাগানোর পর ওগুলো নিজের জমি থেকে তুলে এসে ওগুলো রান্নাবান্না করে খাওয়া হয় নিজেদের জিনিস সেগুলো খুব ভালোই লাগে আর গাছপালার মধ্যে ওই গাছপালাগুলো যখন লাগানো হয় ওই গাছপালা থেকে য আমাদের যেভাবে লাগানো হয় এবং যত্ন করা হয় সেই গাছপালাগুলো আমাদের জন্য তার জ পরিবর্তে ফল দেয় সেই ফল দিয়ে এগুলো আমাদের খাওয়া হয় এবং ফুলগাছ লাগাতেও খুব ভালোবাসি সেই ফুলগাছগুলো আমাদের বাড়ির কাজে লাগে বিভিন্ন দেবদেবীর পায়ে অর্পণ করা হয় ফুলগাছগুলো দিয়ে ফুল তুলে পুজো করা হয় সকালবেলা আর ভাবতেও হয়না কোথায় ফুল পাওয়া যাবে এই ভাবনাটা একদম করতে হয়না আর ফল গাছ থাকলেও একটা আধটা মাঝেমাঝেই ফল পাওয়া যায় সেই ফল তুলে আমরা ঠাকুরকে দিই নিজেরাও খাই এইভাবে আমার গাছগুলো লাগাতে খুব ভালো লাগে আর এই লতানো গাছগুলো আমরা কাঁচা তুলে এনে বাড়িতে রান্নাবান্না করে খাই